আমার প্রিয় বই অ্যাকাডেমিক পুরস্কারপাপ্ত মৈত্রী দেবীর নহন্যতে এই বইটি একটি প্রেম ও ভালোবাসার গল্প

একটি বিদেশি আইরিস পড়োয়া মিরচা আর একজন ভারতীয়

অমিতা অমৃতা এদের দুজনেই প্রেমের গল্প হচ্ছে নহন্যতে এই গল্প থেকে আমি শিখেছি যে পড়াশোনার জীবনে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লাইফে পড়াশুনটাকে

অগ্রধিকার দিতে হয় সেখানে প্রেম ভালোবসার কোনো জায়গা নেই প্রেম বা ভালোবসা করলে পড়াশোনাটা নষ্ট হবে এবং সেটা কোনো দিন পরিপূর্ণতা পাবে না লাইফটা খারাপ হয়ে যাবে এটাই আমি এই বইটা থেকে পড়ে শিখেছি